আজকাল কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে কৃত্রিম বুদ্ধিমত্তা যে গেমের মধ্যে আসবে এটাই খুব স্বাভাবিক এবং এই কৃত্রিম বুদ্ধিমত্তার জন্যই আজকালকার গেম এতো সফল হতে পেরেছে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারা যেই ক্যারেক্টরগুলো বা যেইগুলোর আচরণ আমরা সিদ্ধান্ত আমরা চেঞ্জ করতে পারি না কৃত্রিম বুদ্ধিমত্তা নিজে তার সিদ্ধান্ত গ্রহণ করে এবং সেটাকে উন্নত করে যেমন কিছু নন প্লেয়েবেল ক্যারেক্টার হয় তাদের আচার আচরণ তাদের হাঁটা চলার ধরনও কৃত্রিম বুদ্ধিমত্তাই নিজেই বাছাই করে এবং তা নিজেই করবে এবং এ আই এর দ্বারা বা কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারা গেমের কাস্টম লেভেল ডিজাইনও করা যায় যেরকম গেমটি কোন হিসাবে খেলা হবে যেমন ইজি মিডিয়াম হার্ড এই তিন ধরনেই খেলা যেতে পারে এবং তিন ধরনেই নতুন রকমের চ্যালেঞ্জ দেখা যেতে পারে এবং সেটাও নির্ধারণ করে কৃত্রিম বুদ্ধিমত্তাই এবং স কিছু যেই ধরনের গেমগুলো গল্পের আকারে খেলা হয় যে ধরনের গেমগুলোর একটি নির্দিষ্ট গল্প থাকে এবং সেই অনুযায়ী চলতে হয় সেই গেমগুলোর একটি নতুন সিদ্ধান্ত আর একটা নতুন সম্ভবনা তৈরি করে দিতে পারে এবং তার যে গল্পটা বানানোর দায়িত্ব সেটাও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এ আইয়েরও ওপরে থাকে একটি কাহিনির মোড় যেরকম পরিবর্তন করে দিতে পারে সেরকম খেলোয়াড়ের সিদ্ধান্তর ভিত্তিতে একটা নতুন নতুন জগতও গড়ে তুলে দিতে পারে এবং এ আইয়ের দিনে আজকালের মাল্টিপ্লেয়ার যেটা যেটা সবাই মিলে খেলা হয় সেটাও করা যায় বিশেষ কিছু ব্যবস্থার মাধ্যমে এ আইয়ের সাথেই মাল্টিপ্লেয়ার খেলা যায় যেমন ওয়ান ভি ওয়ানের জন্য বা অনলাইনে খেলার জন্য প্রায়শই লোক না থাকার কারণে এ আই নিজেই থাকে এবং তার সামনে ব অন্য কোনো লোক থাকে এবং এ এ আইয়ের জন্যই মাল্টিপ্লেয়ার গেমগুলো এতো চ্যালেঞ্জিং হয়েছে এবং গেমের জগতে এ আইয়ের যে এই কৃত্রিম বুদ্ধিমত্তা একটা নতুন আঙ্গিক দিয়েছে এবং নতুন পথে নিয়ে গেছে